ঢিলেঢালা জামা প্যান্ট শাড়ি পরে নর্তকীরা জপমালা পাথর শাঁস কাঠ হাতির দাঁত অনেক কিছু দিয়ে নকশা বানিয়ে গয়না তৈরি করেন তারা শাড়ি পরেন কোমর বন্ধনী পরেন টিকুলি পরেন